বাচ্চারা আজকাল খেলে এমন কিছু গেমের নাম হল ভলিবল ক্রিকেট ফুটবল দৌড়ানো এর সঙ্গে সঙ্গে এমন অনেক গেম আছে যেমন কাবাডি এমনকি ক্রিকেট ভলিবল ফুটবল একশো মিটার রান তার সাথে সাথে আরও অনেক কিছু খেলা আছে